কিছু টাইটেল যেগুলো হলো চক্রবর্তী চ্যাটার্জী চৌধুরী তারপর রায়চৌধুরী তারপর বর্মন রাহা নাহা সাহা গোপ সরকার দাশগুপ্ত দাশ কুণ্ডু দে রায় ব্যানার্জি রায় প্রধান ভৌমিক খন্দকার বিশ্বাস শীল দেবনাথ মারান্ডি পাল ঘোষ সিংহ ঘোষাল সিংহ রায় তালুকদার দত্ত আচার্য মজুমদার দে মণ্ডল পাসওয়ান মিত্র গোস্বামী দুশাদ প্রসাদ প্রধান সূত্রধর মহন্ত ইয়াসমিন বিশ্বকর্মা মোদক মুন্ডা নাথ সেনগুপ্ত নট্য পাশি গুহ হাওয়াল গেনি বিজলানী কোহলি শর্মা তারপর দেশাই ভগৎ অধিকারী সিংহ রায় ইত্যাদি